তাদের সম্প্রদায়ের খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের বিভিন্ন মতামত লক্ষ্য করা যায় কারণ তারা এ সমস্ত গেম ভিডিও গেম যেমন এই ফ্রি ফায়ার পাবজি এ সমস্ত গেমগুলোকে তারা ভালোভাবে নেন না কারণ এ সমস্ত গেম মানুষের মানসিক শারীরিক দুটো উভয়েরই ক্ষতি করে সেই জন্য গ্রামীণ জনগণ এই সমস্ত গেমের বিরুদ্ধে কথা বলে এবং এগুলোকে তারা কখনোই গুরুত্ব দেয়নি